দু বছর আগে বর্ষাকালে আমি যখন আমার বাড়ির পাশের একটি জায়গা পড়েছিল সেই জায়গাটার কাছে যাই এবং গিয়ে ভাবি যে এই জায়গাটা পড়ে আছে এটাতে যদি একটা বাগান করা যায় তারপর আমাদেরই গ্রামের পাশে একটি দাদার তারও এইরকম বাগান আছে নিয়ে আমি নার্সারি গেলাম নার্সারি থেকে কিছু ফুলের ও কিছু ফলের গাছ নিয়ে আসলাম নিয়ে আসার পর সেই ফুলের গাছ বাগানের যে জায়গাটা ছিল সেই জায়গাটার চারপাশে ফুলের গাছগুলো লাগালাম এবং তারপর সেই ফুলের গাছগুলো লাগাবার পর যখন দেখলাম ফুলগুলো খুব সুন্দর ফুটেছে তারপর সাইডে তারপর মিডিলের দিকে আমি কিছু ফলের গাছ লাগলাম এবং লাগাবার পরে আস্তে আস্তে করে আমি মাটি কোপানো হ্যান ত্যান সমস্ত কিছু করার পর ফুল যখন ফুল ফুটেছে তারপর সেটা বাগানে পরি বাগানে রূপান্তরিত হয়েছে